হ্যাঁ কে হ্যাঁ বলছি হ্যাঁ কেন দিতে পারবো না আমার দোকানে আসতে হবে তাহলে আর তাহলে ভাই এক কাজ করতে হবে কোনো একটা রুম তোমরা যদি দেখে রাখো ক্লাসমেট বা একটা রুম দেখলে আমার সুবিধা হয় আর কি

আচ্ছা সে তুলে দেবো না দ্যা আমার তো সাথে সাথেও যদি চান হয়ে যাবে কিন্তু যদি একটু ভালো ভালো কোয়ালিটি চান তাহলে আমাকে দোকানে এসে করতে হবে হ্যাঁ সে না সে হয়ে যাবে আমি চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা তিন কপি করে ঠিক আছে দেখো তিন তিন পিস ছবির দাম আমি কুড়ি টাকা করে নেবো হ্যাঁ একটু দেখো আমাকে তো গিয়ে তুলতে হচ্ছে তুমি যদি দোকানে আসতে তবু একটা ছাড় করে দিতাম সে ঠিক আছে নাও না আমি দেখে একটু করে দেবো না অ্যাডভান্স কিছু করতে হবে না ছবি নেওয়ার সময় দিলেই হবে আর তোমার ফোন নাম্বারটা একটু আমাকে পাঠিয়ে দেবে তার আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে